আমার পরিবারে কেউ অসুস্থ হলে আমি সকাল থেকে নিজে হাতে রান্না করে খাওয়াই এরকম কয়েকটি খাবার হল সকালে উঠে আমি তাকে চিঁড়ে সিদ্ধ করে দিই চিঁড়ে সেদ্ধ খাওয়ার কিছুক্ষণ পর তাকে আমি ওআরএস একটু দিই ওআরএস হয়ে যাওয়ার পর আমি দুপুরে তাকে একটু গলা ভাত এবং লাউ ডাঁটা কাঁচকলা পেঁপে বেগুণ আলু অল্প পেঁয়াজ অল্প টমেটো এইসব দিয়ে একটা সেদ্ধ ঝোল করে দিই এবং সাথে একটা ডিম সেদ্ধ দিই বিকেলে কিছুক্ষণ পর আমি তাকে কোনও মরশুমি ফল অথবা চিঁড়ে ভাজা শুকনো কড়াইতে ভাজা চিঁড়ে তাকে দিই এরপর সন্ধ্যেবেলা তার একটু প্রয়োজন হলে তাকে চা অথবা সামান্য একটু দুধ তাকে দিই এরপর রাত্রেবেলা তাকে একটা রুটি এবং সয়াবিন এবং সবজির সুপ বানিয়ে খাওয়াই